হ্যাঁ অবশ্যই আমি চাইব কারণ যেহেতু আমিও একটা মেয়ে আমাদের কীরকম সুযোগ সুবিধা আমাদের দরকার আমাদের এই সমাজে তো সেগুলো আমাদের সেই সব সুবিধাগুলোকে মর্যাদা দেওয়া হোক সে আমি অবশ্যই চাইব কারণ আমাদের দিন দিন আমাদের বাড়ি থেকে থেকে বেরানো বা সমাজে থাকা একটু ভালোভাবে থাকাটা খুবই মানে ব্যাক্তিগত ব্যাপার হয়ে গিয়েছে খুবই মানে আবশ্যিক ব্যাপার হয়ে গিয়েছে কারণ এখন তো মেয়েদের ওপর কোনো অত্যাচার হচ্ছে সেগুলো তো আপনারা সবাই দেখতেই পাচ্ছে তো আমি এটাই বলবো যে মহিলাদের জন্য বিশেষ বিভাগ থাকুক যেন তারা সেখান থেকে সব সুযোগ তাদের যেহেতু যেগুলো মানে সাহায্য যেগুলো তাদের দরকার প্রয়োজনীয় জিনিস বা ব্যক্তিগত জিনিস সেগুলো তারা বলতে পারুক বা করতে পারুক সেই জন্য একটা বিভাগ অবশ্যই থাকা উচিত আমি যেটা বলবো আমাদের সমাজে মহিলাদের মানে নিরাপত্তা যেইটা সেইটা আরও বাড়ানো দরকার প্রত্যেকটা মানুষকে ভাবা দরকার যে একটা মেয়ে যেন মানে নিজের স্বাধীনতায় থাক সমাজে থাকতে পারে তার যেন এটা না মনে হয় যে আজকে বেরিয়েছে তার যেন কোনোরকম ক্ষতি না হয় তো এই ভয়টা যেন একটা মহিলার মধ্যে না থাকে এরকম হওয়া দরকার আমাদের সমাজকে তো এগুলোকে সমাজের মানুষকে সেগুলোকে বুঝতে হবে যে একটা মেয়ে মানে যে কিছুই করতে পারে না বা তার সুযোগ সুবিধা নেওয়া যেতে নেওয়া যেতে পারে সেইগুলো মানুষের মানুষের মানসিকতা বদলাতে হবে এবং সেগুলোর জন্য আমি চাই যে ম্যাগাজিন হোক কালো কলাম হোক হোক বা প্রোগ্রাম হোক আপনাদের করা দরকার অবশ্যই করা দরকার কারণ একটা মেয়েকে সবসময় সব কিছু নিরাপত্তা দেওয়া উচিত যেমন ছেলেদেরকে সব কিছু স্বাধীনতা আছে তো মেয়েদেরও তো তো আছে দরকার তো আমি এটা বলবো যে একটা ছেলে যেরকম সব কিছু নিরাপত্তা নিয়ে তারা বাইরে থাকতে পারে যেমন সেরকম একটা মেয়ের জন্য তাদের তার নিরাপত্তা নিয়ে বাইরে থাকতে পারে সেই বিষয়ে সমাজকে ব্যবস্থা নেওয়া উচিত বা বিভাগ থাকা খুবই দরকার